হ্যাঁ বলছিলাম ওখানে কি সাইকেলের দোকান আছে তোমাদের ওখানে আমার সাইকেলটা খারাপ হয়ে গিয়েছে আমি কী করি বলুন তো এই বারবার চেইন পড়ছে মনে হয় ওটা ওই ইয়েটা খারাপ হয়ে গিয়েছে কী তা কী জানি বাড়ি যাব কি অনেক দূরে তো জানেন তো অনেক দূরে বাড়ি তা যাতায়াতের তো খুব সমস্যা ওই জন্য ফোন করলাম ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু ওই যে এখন যে সাইকেল উঠেছে না স্টাইলের সাইকেল ওই সাইকেলের সাইকেল এদিকে আমার মাড গার্ড ভেঙে গিয়েছে হ্যান্ডেলটা একটু বেঁকে তাল হয়ে আছ তাল হয়ে আছে আবার হচ্ছে কি চেইনটাও পড়ছে মেয়েছেলে তুমি পারবে না তোমাদের লোক আছে আর বলবেন না এই দেখুন না আমি সাইকেলটা বারো হাজার টাকা দিয়ে কিনেছি আজ এখন এক মাস হয়নি তা সব জায়গায় খারাপ হয়ে গিয়েছে ভাবছি এত দামি সাইকেল কিনে কী ঠকা ঠকেছি আপনার দোকানে কিনলে ভালো হতো আপনি বলছেন নতুন সাইকেলও পাওয়া যায় ভালো হতো হ্যাঁ এবার